আমাদের ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী দেশ এখানে ঘুরতে যাওয়ার মতো অনেক জায়গাই রয়েছে এখানে রাষ্ট্রীয় পরিবহনের মাধ্যমে আমরা অনেক জায়গায় ঘুরতে যেতে পারি এখানে রাষ্ট্রীয় পরিবহনের মান যথেষ্ট পরিমাণ ভালো আমরা রাষ্ট্রীয় পরিবহন বলতে বুঝি বাস ট্রেন ট্রাম এগুলি এ সমস্ত দ্বারা আমরা নানান জায়গায় ঘুরতে যেতে পারি ট্রেনের দ্বারা আমরা ধরুন এখান থেকে খুব সহজেই দীঘা যেতে পারি অনেক টাকা সাশ্রয় করতে পারি ট্রেনের মাধ্যমে আমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাই ভারতের মধ্যে আমাদের বাসের তুলনায় অনেক পরিমাণ কম খরচ হয় এবং যদি কোথাও ভারতবর্ষের মধ্যেই বাসের দ্বারা ভ্রমণ করতে যেতে চাই তখন আমাদের বাইরে না গিয়ে যে প্লেনের ভাড়া থাকে সে প্লেনের ভাড়া থেকে আমরা মুক্তি পেয়ে থাকি সে প্লেনের ভাড়া আমাদের লাগেনা আমরা ভারতের মধ্যেই ঘুরতে গেলে বাসের মধ্যেই কম টাকার মধ্যে আমরা ঘুরতে যেতে পারি যেকোনো জায়গায় এখান থেকে ধরুন মুর্শিদাবাদ যাচ্ছি আমরা ট্রেনে করে যদি যাই আমাদের কম ভাড়া এবং অল্প সময় সাপেক্ষ কম ভাড়া প্রয়োজন হয় সময় অনেক বাঁচে আমাদের এবং আমরা এইখানে এইসব রাষ্ট্রীয় পরিবহনের দ্বারায় পরিবহন করতে অনেক আনন্দলাভ করে থাকি ট্রেনে চাপতেও আমাদের ভালোই লাগে ট্রেনে চাপার অনেক আনন্দ রয়েছে ট্রেন বাস এইসমস্ত রাষ্ট্রীয় পরিবহনের দ্বারা আমরা ভারতের যেকোনো জায়গায় ঘুরতে যেতে পারি আমাদের ভারতবর্ষ একটি ঐতিহাসিক দেশ এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে এবং অনেক ভৌগোলিক স্থানও রয়েছে সে সমস্ত জায়গাগুলি ঘুরতে যাওয়া অনেক ব্যয়বাহুল্য কিন্তু আমরা যদি সেইগুলো কোনো রাষ্ট্রীয় পরিবহন বাস বা ট্রেনের মাধ্যমে যাই এতে আমাদের অনেক কম খরচ হয়ে থাকে এবং এতে আমাদের অনেক সময়ও সাশ্রয় হয় এইজন্যই আমি মনে করি ভারতবর্ষে ঘুরতে যাওয়ার জন্য রাষ্ট্রীয় পরিবহনই আমাদের সর্বোত্তম ব্যবস্থা